হ্যাঁ আপনি সোহিনী বলছেন তো ওই মুর্শিদার মা বলছেন তো ঠিক আছে আমি একটা আমি একটা আমি একটা ওই ফার্স্ট ইউনিট টেস্টের পরে যে একটা পরীক্ষা দেবো তার জন্য আমি একটু আপনার সঙ্গে কথা বলছি হ্যাঁ খাতা দেখেছি বলতে আপনার মেয়ে পরীক্ষা মোটামুটি দিয়েছে অতোটা ভালো নয় একটু বাড়িতে গার্ড দিলে ভালো হয় তা বাড়িতে একটু ওর হ্যাঁ বাড়িতে একটু গার্ড দেবেন হ্যাঁ বাচ্চা কাচ্চা একেবারে শুধু স্কুল টিউশানির ভ ওপরে ভর দিয়ে কোনো কিছু হয় না বুঝতে পেরেছেন একটু বাড়িতে গার্ড দিলে খুবই ভালো হয় বাড়িতে শাসন করবেন আর ভালো করে পড়াশোনার দিকে খেয়াল রাখবেন আর যে হ্যাঁ যে কথাটা বলছিলাম বলছি যে সামনের সপ্তাহে বুধবার একটা মিটিং আছে গার্জেন মিটিং ওটা আপনি ওই দুটো দুটো আড়াইটার দিকে সামনের বুধবারে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ হ্যাঁ ওরকম ছুটির পর দেড়টা দেড়টার দিকে এরকম ছুটি হয়ে যাবে আর ওই দুটো আড়াইটা এই রকম আসবেন হুম হুম আর বাচ্চাকে একটু খেয়াল রাখবেন হ্যাঁ ঠিক আছে রাখছি